আমার লেখার প্রতিক্রিয়া খুবই সাধারণ আমি আমার লেখার সংশোধন আমার লেখার মধ্যে কোন কিছু ভুল হলে সেটা আমি কেটে আবার দ্বিতীয়বার লেখার চেষ্টা করি বা সংশোধন করি সংশোধন করি বলতে ধর আমার কোন একটা বাক্য যদি ভুল হয় সেই বাক্যটা আমি অন্যভাবে যাচাই করি যে কোনদিকটা দিয়ে ঠিক হবে দুবার তিনবার লেখার চেষ্টা করি তারপরে আমি সেই বাক্যটা গুছিয়ে আবার লিখি ঠিক আছে এবারে কীসের বৈধতা আমরা সবথেকে বেশি জানি কীসের বৈধতা বলতে আমার যাতে আমি চাই যে সবসময় যেন আমার লেখাটা যেন ঠিকঠাক হয় আমার লেখাতে যেন না খুব একটা ভুল দেখা দেয় যতটা পারি আমি সেই লেখাটাকে সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করি এটা আমার খুব খুব আমি যেটা খুব করতে ভালোবাসি যেহেতু আমার যদি কোন ভুল হয় সেই ভুলটা আমি অবশ্যই সংশোধন করি আমি সেটাকে তিনবার চারবার পাঁচবার যতক্ষণ না আমার সেই ভুলটা ঠিক হয় ততবার আমি সেটা রিভাইজ করি লিখি বারবার লেখার পরে সেটা যখন দেখি ঠিক হয়েছে তখন আমি ভালোভাবে সেটাকে গুছিয়ে লিখতে পারি